হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি হ্যাঁ বলুন হ্যাঁ শুনছিলাম আশেপাশে ওই পাশাপাশি সবাই বলাবলি করছিল এবারে অনুষ্ঠানটাও তো খুব ভালো করে হবে শুনছি বাসন্তী মাতা মন্দিরে তো

হ্যাঁ হ্যাঁ আমি তো প্রত্যেক বছরই যাই ওই অনুষ্ঠানটা আমার ভালো লাগে তো অবশ্যই আমি থাকব হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এবারেও সেই খাওয়ানো টাওয়ানো সব হবে তো ওই সব হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পুজোয় সামনাসামনি যে ছোটো ছোটো ছোটো খুব বড় নয় টুকটাক দোকানগুলো বসে অ্যাঁ সবে মিলে বেশ জমজমাট হয় অনুষ্ঠানটা হুম হ্যাঁ না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ চাঁদা টাঁদা কীরকম কী হবে না হবে সব কিছু আলোচনা হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে অবশ্যই আমি থাকব আমি ভালোওবাসি পুজো টুজো ওই সব ইয়ে আর ওই মন্দিরের ওই অনুষ্ঠানে আমি উপোস টুপোসও করি আমার খুব ভালো লাগে ওই পুজোটা যেতে ঠিক আছে আমি তো থাকবই হুম আর হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি এখন রাখ হ্যাঁ রাখছি ওই দিনই কথা হবে হ্যাঁ ঠিক ঠিক আছে হ্যাঁ